আমি যে পোশাকটি তৈরি করতে চাই তার নকশা এবং প্যাটার্ন নির্বাচন করি অনলাইন থেকে অনলাইনের মাধ্যমে আমি প্রথমে একটা ডিজাইন পছন্দ করি আমি বাংলাদেশের সুনামধন্য বুটিক পারদর্শী বিবি রাসেলের তৈরি গামছা দিয়ে বানানো কুর্তি পছন্দ করতে চাইছি সেই জন্য আমি উন্নতমানের মেদিনীপুর বা বাঁকুড়ার গামছা জোগাড় করেছি এবং বিবি রাসেলের ফেসবুকে দেওয়া বানানোর পদ্ধতি বারবার দেখে শিখেছি বিবি রাসেলের সাথে যোগাযোগ করে এই ডিজাইনের কাটিং ও উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন এ ব্যাপারে উনি আমাকে অনেক সাহায্য করেছেন আর এভাবে বানানোর জন্য উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন দরকার মতো ওনার সাথে আমাকে যোগাযোগ করতে বলেছেন আমি ওনার পাঠানো কাটিং ও পরামর্শ অনুযায়ী কুর্তি তৈরি করে ছবি পাঠিয়েছিলাম সেটা ওনার খুব ভালো লেগেছে এবং বলেছেন আরও এগিয়ে যাও এভাবে বানাতে বানাতে তোমার কাজ আরও উন্নত হবে